সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন বেড়েছে আগের থেকে অনেকটাই বেড়েছে কারণ অনেক সুবিধা পাওয়া যাচ্ছে বা টুর গাইড হিসেবে আরও ভালো ভালো গাইড করছে সেই জন্য আরও পর্যটনদের ভিড় বেড়েছে তাছাড়া আরও নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে যেটা দেখতে পর্যটকরা খুব বেশি ভিড় করছে এতে আমাদের সম্প্রদায়ের উপর ভালো প্রভাবই পড়েছে কারণ এখানে সম্প্রদায়কে মানুষ চিনতে পারছে জানতে পারছে তারা কেমন ধরনের মানুষ কী কী পছন্দ করে কী ভাষায় কথা বলে এরা হচ্ছে কতটা মানুষকে আপন করতে পারে এগুলো সবই জানতে পারছে এ তো আমার সম্প্রদায়ের ঊপর এটা ভালোই প্রভাব ফেলেছে এবং আমার সম্প্রদায়ের এটাতে খুব খুশিও হয়েছে হ্যাঁ আমাদেরকে জানতে পেরেছে চিনতে পেরেছে দিনের দিনে আরও পর্যটন বেড়ে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলো আগের বছরগুলোর থেকে সাম্প্রতিক বছরগুলোতে অনেকটাই বেড়েছে আর হচ্ছে এখন মানুষ জায়গাটা চিনতে পারছে জানতে পারছে মানুষ এসে থাকছে এ জানছে শহরটাকে এটাই